সার্ফিং একটি বিনোদনের ধরণ এই খেলাটি আমি খুবই পছন্দ করি এবং এটা এখন সকলে ভালোবাসে এবং এটা অনেকে এখন পছন্দ করছে এই খেলাটি সাধারণত সমুদ্রে হয়ে থাকে এই খেলার সাথে দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা যুক্ত থাকে যখন এই খেলাটির সম্পর্কে আমি জানতে পেরেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিলো এবং এর থেকে এই খেলাটি ও খুব রোমাঞ্চকর খেলাটি একটা খুব ভালো পোরশন হলো সমুদ্রের ঢেউ যেদিকে যেতে হবে শরীরের ভারসাম্য বজায় রাখতে হবে সেদিকে হাওয়া যেদিকে থাকবে তার বিপরীত দিকে যেতে হবে এমনকি ম্যাঙ্গালোরে অ্যাকুয়াটিক ইন্ডিয়া সার্ফ ইস্কুলে এই খেলাটি শিখেছি এবং এই খেলাটি খুব রোমাঞ্চকর খুব ভালো খেলা এবং এই খেলাটির সাথে অনেকে এখন মানে যুক্ত হচ্ছে বা টিভি খুললেও এই খেলাটি অনেক সময় দেখছে মানুষজন ভালোবাসছে মোবাইলও সার্চ করে এই সার্ফিংয়ের দক্ষতা অনেকে উন্নত মানে এতো ভালো বা সার্ফিংয়ের দক্ষতা মোবাইলে বা টিভি দেখেও অনেকে অর্জন করছে তো অনেকে ব্যাঙ্গালোরে বা ম্যাঙ্গালোরেও গিয়ে দেখে আসছে তো এটা খুব ভালো একটা খেলা